হ্যাঁ আমি আড়াল থেকে পাখি দেখার চেষ্টা করেছি কীভাবে বলো তো আগে আমি পাখি সম্পর্কে তো কিছুই বুঝতাম না হ্যাঁ কিন্তু আমি পাখি ভালোবাসতাম একদিন আমি আমি একটা জব করি এবার জব থেকে ফেরার পরে চারটে সাড়ে চারটে বাজে তখন আমি ফিরেছি ফেরার পরে একদিন মানে কী বলবো আমি ঘুরতে ঘুরতে আমার ছাদ বাগান আছে ঠিক আছে আমার একটা ছাদ বাগান আছে আমার একটা ফুলের বাগান আছে সুন্দর ওখানে গেছি গিয়ে দেখি একটা মিষ্টি সুন্দর পাখি ওখানে বসে আমার ছাদ বাগানে ফুলেদের মাঝখানে মানে আমার ছাদের সাইড দিয়ে সব আমি ফুলবাগান করে রেখেছি সুন্দর করে আর ওখানে সুন্দর করে বসে মানে মাঝখানে বসে ও আর কি মানে একটু আধটু ওই আমি এটা ওটা পড়ে আছে সেগুলো খাচ্ছে হ্যাঁ আমি ভাবলাম নিশ্চয়ই ওর খিদে পেয়েছে ওকে কিছু খাবার দিতে হবে এবার আমার ঘরে পাখি আমি আগে পাখি পুষতাম সে পাখিটা মারা গেছিল তা কিছুটা খাবার ছিল স্টক বেশি দিন আগের ঘটনা না এবার ছিল সেই খাবারটাকে আমি কী করেছি ওখানে দিয়েছি মানে ও ও খাচ্ছিল যেখানে ওখানে গিয়ে আমি দিয়ে এসেছি দেওয়ার পর আমি যখন যাচ্ছি সে তখন উড়ে যাওয়ার চেষ্টা করছে আমি তাড়াতাড়ি দিয়ে পালিয়ে এসেছি আসার পর আমি দেখছি ও কীভাবে খায় আমি কিন্তু পাখি খুবই ভালোবাসি সেই সূত্রে আমি দেখছি যে ও কীভাবে খায় এবার আমি চলে আসার পরে দেখছি ও পাখি আমি সাইড দিয়ে দেখছি লুকিয়ে আমার ছাদের সাইড জানলা দিয়ে আমি দেখছি ও কী করে ও খাবারগুলো খায় ও লুকিয়ে লুকিয়ে দেখছি তারপরে ও মিষ্টি করে ওগুলো সব খুঁটে খুঁটে খেয়ে নিয়েছে খাওয়ার পরে ওখানে বসে আছে অনেকক্ষণ ধরে আর আমিও অনেকক্ষণ ধরে দেখছি ওগুলো দেখার পরে ওইগুলো দেখার পরে আমি ছাদ থেকে আস্তে আস্তে নেমে এসেছি তারপর আবার আমি গিয়েছি গিয়ে দেখি ও ওখানে ওই যে ওই একইভাবেই খাবার খাচ্ছে খাবার খাওয়ার পরে এবার আর এইভাবে খাবার টাবার খাচ্ছে খাওয়ার পরে অনেক রাত হয়ে গেছে সন্ধে হয়ে গেছে পুরো অন্ধকার হয়ে গেছে ও দেখছি আমি ছাদের আলোটা যখন জ্বালিয়ে দিয়েছি ও দেখছি আমার ফুল গাছের ওখানেই বসে আছে এবার থাক ওখানে রোজই আসতো ওকে আমি খাবার দিতাম ও খাবার খেয়ে আবার সন্ধে টন্ধে হতো আবার চলে যেতো আবার আসতো এমনি করে রোজই ওকে আমি খাবার দিতাম আর লুকিয়ে লুকিয়ে ওকে দেখতাম দেখার পরে ওকে আমি লুকিয়ে লুকিয়ে প্রায় দিন দেখতাম আর পাখি দেখার ঐতি মানে ইতিগত জীবনে পদ্ধতি টদ্ধতি বা বলতে পারো ওগুলো হলো ঐতিগত যে পদ্ধতি যেগুলো যাকে বলে আগেকার মানুষ যেভাবে ইতিগত যে পদ্ধতি বলে না কী বলে এগুলো সেই ইতিগত পদ্ধতিই বলে মনে হচ্ছে এগুলো যখন দিয়ে মানে মানে তুলনা করা বলতে কী কী বোঝায় ইতিগত পদ্ধতিতে তুলনা করা বলতে বোঝায় যেটা এটা হলো আগেকার মানুষ সবসময় দেখতাম ইতিগত মানে তো আগেকার কথায় বলা হচ্ছে আগেকার মানুষ আমরা তো আর দেখিনি বা শুনেছি বা কিছু দেখেছি পাখি দেখতো আমরা এখন কী করি যেমন পাখি একটা পাখি আসলো ওর পাশে গেলে উড়ে যাবে ওই জন্য কী করি জানলা দিয়ে আতসকাচ বা দূরবিন বা ক্যামেরা দিয়ে দেখি তাই তো আর আগেকার মানুষ কি করতো ওদের তো তখন ওসব ছিলই না আগেকার মানুষ কি করছে চোখ দিয়েই দেখতো আস্তে আস্তে সাইডে গিয়ে জানলা বা দরজার পাশে গিয়ে চোখ দিয়ে দেখতো এইভাবেই এইভাবে এই ঐতিগত পদ্ধতিটা চলে আসছে আর এখনকার আমরা যেটা করি কোথাও গেলাম ঘুরতে বা কিছু পাখি দেখতে তখন কী করি ক্যামেরা বা দূরবীন নিয়ে যাই ক্যামেরা থেকে দূর থেকে পাখি দেখি সুন্দর সুন্দর পাখি দূর থেকে দেখি আর ক্যামেরাতে আবার ছবি তুলে নিয়ে আসি নিয়ে এসে এইভাবে আমরা দেখতে লাগে বা ছবি তুলতেও লাগে ছবি তুলে নিয়ে আসি সুন্দর সুন্দর এসে সেগুলোকে বাড়ি দেখি আর এইভাবে দেখি আর দূরবীন দূরবীন দিয়েও দেখা যায় দূরের জিনিসটা কাছে স্পষ্টভাবে দেখা যায় পাখি এইভাবেই দূর ঐতিগত পদ্ধতি আর এখন চলে না এখন এই আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের দূরবীন এইসব এইসব দিয়ে আমরা দেখি এইভাবেই তুলনা করা যায়